হ্যালো নমস্কার এটা কি বুক শপ তা আপনার দোকানে বই কি কি ধরণের বই পাওয়া যায় একটু জানতে পারি

তো বই মানে কি কি বই বইয়ের লেখকের নাম কি মানে শুভেন্দু সুখেন্দু এসব লেখকের নামের বই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার দোকানে কি সহায়িকা আবার গল্পের বই আবার হাই স্কুল প্রাইমারি স্কুলের সমস্ত বই ইংরাজি বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত সব বই আছে

আচ্ছা ঠিক আছে কিন্তু আমার তো লাগবে হাই স্কুলের প্রাইমারি স্কুলের বই লাগবে তো প্রাইমারি স্কুলের বই নেবো সহায়িকা নেবো আবার ইতিহাস নেবো ভূগোল নেবো এই বইগুলো নেবো আর কি প্রাইমারি স্কুলের আমি দশ পিস নেবো দশ পিস করে নেবো একেকটা বই তো ওই বাংলাটা দশ পিস নেবো ওই ইতিহাসটা দশ পিস নোবো ভূগোলটা সাত পিস মতো নেবো এইভাবে আর কি নেবো সহায়িকাও নেবো হুম মিলিয়ে মিশে নেবো হ্যাঁ

তো আচ্ছা ঠিক আছে তো আপনার দোকানে কি কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে আমি তো এতগুলো বই নেবো তো এরমধ্যে তো কিছুতো ডিসকাউন্ট পাওয়া যাবে তাই না আচ্ছা তাও কিরকম পার্সেন্টেজ ডিসকাউন্ট দেবেন একটু শুনি হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তা কি রকম মানে দামের বিক্রি একটু জানতে পারি কি রকম দামটা নেবেন এক একটা বইয়ের দাম

তো রায় মার্টিন ছায়া প্রকাশনীর বই পাওয়া যায় আর ঠিক আছে তাহলে আমি আপনার দোকানে যাবো রায় মার্টিন বা ছায়া প্রকাশনীর শুভেন্দু সুখেন্দু এসব লেখকের যেগুলো হয় সেই লেখকের নামে বইতো অনেকগুলো নেবো তো ঠিক আছে দামটা তো এখন কতটা কি নেবেন বলছেন না তাহলে আমাকে যেয়ে জানতে হবে তাই তো